আমি ট্রেক করেছি বা হাইকিং করেছি প্রায় পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে আমি আমার তিন বন্ধুদের সাথে গেছিলাম কেদারনাথ ট্রেকিংয়ে সেইখানে আমাদের টোটাল পুরো ট্রিপটাকে ট্রেক করে বাড়ি ফিরতে সময় লেগেছিলো পনেরো থেকে কুড়ি দিনের মাথায় আমরা কমপ্লিট করেছিলাম যেখানে আমাদের ট্রেক ছিল মাত্র বাইশ কিলোমিটার ওয়ান সাইড বাইশ কিলোমিটার বাইশ কিলোমিটার চুয়াল্লিশ কিলোমিটার টোটাল আমাদের ট্রে ট্রেকিং ছিল আর সেই ট্রেকিংয়ে আমরা অনেক অনেক ধরনের অনুভূতি অনেক ধরনের অভিজ্ঞতা লাভ করতে পেরেছি যেমন সময় সময় প্রায় দশ মিনিট পনেরো মিনিট অন্তর অন্তর ওয়েদার চেঞ্জ হওয়া ট্রেকিংয়ের মাধ্যমে ট্রেকিং শু পরে যাওয়া কেমন ধরনের ট্রেকিং শু পরে গেলে ট্রেক করতে সুবিধা হবে পা যাতে মচকে না যায় সেভাবে খাড়া ট্রেকিংয়ে কী করতে হবে হাতে লাঠি নিয়ে একটা সাপোর্ট রাখতে হবে ট্রেকিংয়ে সাথে কিছু ড্রাই ফ্রুটস কিছু চকলেটস ডার্ক চকলেটস কিছু ড্রিংকস অল্প অল্প খেয়ে ট্রেক করা যাতে বেশি ওইখানে খুব কম টেম্পারেচারে ট্রেক করার জন্য কিছু শ্বাসকষ্ট যাতে না হয় সেই জন্য আর তাঁবুতে থাকার অভিজ্ঞতাটা হচ্ছে তাঁবুতে সেই কম টেম্পারেচারের জায়গায় থেকে কীরকম অভিজ্ঞতা সেটা বলে দিই ওইখানে খুবই টেম্পারেচার লো হওয়ার কারণে রাত্রেবেলা ঠান্ডা লাগা আর স্নোফল হওয়ার কারণে একটু টেম্পারেচার মাত্রা কমে যাওয়া তো খুবই কষ্টকর অভিজ্ঞতা তাঁবুতে থাকার